আমার এলাকার মানুষেরা দুটি ভাষায় কথা বলে একটি প্রচলিত বাংলা তথা শুদ্ধ বাংলা ভাষা এবং একটি আঞ্চলিক ভাষা তথা রাজবংশী ভাষা এই এলাকায় রাজবংশী অধ্যুষিত হওয়ায় রাজবংশী জনজাতির মানুষ বেশি বাস করায় এখানকার প্রায় মানুষ রাজবংশী ভাষায় কথা বলে রাজবংশী ভাষা ব্যবহার করে এটার কারণ হল রাজবংশী ভাষা ব্যবহার করে অতিসাধারণ থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় তাই প্রতিটি মানুষেই রাজবংশী ভাষা ব্যবহার করে